আমার নিজের ব্যাপারে বলতে গেলে আমরা ছোট থেকে ভীষণ কষ্টের মধ্যে মানুষ হয়েছি আমরা চার ভাই বোন ছিলাম আমরা চার ভাই বোন হওয়ার ফলে আমার বাবা মা সেইভাবে আমাদেরকে দেখাশোনা করতে পারত না চার ভাই বোনের খাবার খুব অসুবিধা হতো পোশাক আশাক সব কিছুর ভীষণ কষ্ট এবং তার মধ্যেও কষ্ট করে স্কুল যাবার কথা ভেবেছিলাম কিন্তু পড়াশোনাটাও সেরকমভাবে করতে পারিনি দ্বিতীয়ত আমার গান বাজনা এসবের ইচ্ছা ছিল সে সব পূরণ করতে পারিনি তারই মধ্যে একটু আধটু কবিতা যেটা আমার একটু ভীষণ পছন্দের জিনিস সেই কবিতাটা আমি একটু একটু সবার কাছ থেকে শিখে শিখে আবৃত্তি করি তো এছাড়া আমার খেলা খেলার প্রতি ভীষণ আকর্ষণ খেলাটা আমি এখনো করি এগুলোই আমার জীবনের শখ